হ্যাঁ বলছি দাদা আপনাদের ড্রাগন মার্কেটের দোকান তো হ্যাঁ হ্যাঁ বলছি দাদা আমি তো যাবো একদিন তা আপনাদের কালেকশান কেমন কি আছে শীতের ও ওই জ্যাকেট প্যাকেট জ্যাকেটগুলো কেমন আছে ও ওই জ্যাকেটের রেঞ্জটা ও আর লেখারের লেখারের জ্যাকেট আছে তো হুম লেদারের জ্যাকেটগুলো কেমন সাইজ আছে হুম ঠিক আছে বাচ্ছাদের বাচ্চাদের আইটেম কি রাখেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি যে এক দিন আমার আমার একটা ওই জ্যাকেট নেবো বললে তাে ছেলের একটা নেবো লেডিস লেডিস আছে লেডিস আইটম কিছু রাখেন হুম আচ্ছা ঠিক আছে আমি তাহলে নেক্সট সানডে যাচ্ছি ঠিক আছে হ্যা ঠিক আছে আপনাদের ঠিকানাটা একটু বলবেন ওই ড্রাগন মার্কেটের কোনখানটায়